হ্যাঁ মণ্ডল রেস্টুরেন্ট আমি অভিজিৎ বলছিলাম একটু আগে দু প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম আসলে আমি যেখান থেকে অর্ডার করেছিলাম এখন সেই জায়গায় আমি নেই আমি চাইছি যে ঠিকানাটা আমি দিয়েছি সেটাকে চেঞ্জ করতে আমি আছি ওখান থেকে দু কিলোমিটার দূরে হ্যাঁ আমার যে ঠিকানা রয়েছে এখন যে ঠিকানায় রয়েছি সেটা আমি অ্যাপে ডাউনলোড করে পাঠিয়ে দেব আচ্ছা যদি এখুনি ওটা পাঠিয়ে দিই তাহলে আমাকে ওই ঠিকানায় পাঠিয়ে দেওয়া সম্ভব হবে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তাহলে ওটাই এক্ষুণি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আমি অ্যাপের মাধ্যমে ওটাকে পাঠিয়ে দিয়েছি আপনার ডেলিভারি বয়কে ওখানেই তাহলে জিনিসটা দিয়ে দিতে বলবেন তাহলে আমি খুবই উপকৃত হব ঠিক আছে ধন্যবাদ